হ্যাঁ হ্যালো হ্যাঁ আপনি কি ওপোর দোকান থেকে বলছেন বলছি আমার না দাদার জন্য একটা ফোন কেনার আছে তো আপনি আপনার দোকানে কী কী ফোন রয়েছে আচ্ছা ভিভোর একটু দামটা বলবেন তো হ্যাঁ আর র্যাম ওইসব কেমন রয়েছে এক্স নাইন্টিনের দামটা কেমন পনেরো হাজার আর আচ্ছা আচ্ছা তো ও র্যাম আচ্ছা তো একটু কমের মধ্যে হবে না যেটা ভিভোটা ভিভোর আর আর কী কী রয়েছে ভিভোর মধ্যে

ওটার র্যাম আচ্ছা আর ওপোরটা আচ্ছা স্যামসঙের আছে আঠেরো হাজারের মধ্যে হলে ভালো হয়

আচ্ছা আর ওটার র্যাম

হুম ক্যামেরার ইয়ে কত আচ্ছা আর ব্যাক ক্যামেরা আচ্ছা ঠিক আছে তো আমার কাছে এই মুহূর্তে মানে আমি তো পে করতে পারছি না তো আমি আমি কালকে আপনার দোকানে গিয়ে ক্যাশ পেমেন্ট করে নিয়ে নেব আমি ভিভোরটা নেবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো আপনি আপনি ওটা রেখে দেবেন তাহলে আমি কালকে ডিরেক্টলি ক্যাশ পেমেন্ট করে নিয়ে চলে আসবো ঠিক আছে ধন্যবাদ